আমাদের পরিবেশগত উদ্যোগ বলতে বুঝায় আমরা যেমন গাছ লাগানো বা পশুপাখি এসব নিয়ে বিভিন্ন রকমের এনজিও এসবের সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন ধরনের এনজিও থেকে বলা হয় যে যদি আমরা গাছ বা সবুজ লাগাতে পারি বা সবুজ বাঁচাতে পারি তাহলে আমাদেরই উপকার কারণ আমরা গাছ থেকে বিভিন্ন ধরনের খাবার পাতা কাঠ অক্সিজেন মেন হল আমরা গাছ থেকে অক্সিজেন পাই তার কারণে আমাদেরকে গাছ এসব লাগাটা খুবই জরুরি এর ফলে যেসব চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আমাদের জন্য যেমন বিভিন্ন ধরনের মানুষ আছে যারা বুঝতে চায় না বা বুঝতে পারে না কিছু কারণে হয়তো তারা বুঝতে পারছে না যে গাছ লাগানোটা আমাদের কতটা দরকার কতটা পোয়োজন হয়তো তারা সেটা এখন বুঝছে না কিন্তু কিছুদিন পর যখন আমরা সবুজ একদমই দেখতে পাবোনা একদমই পাওয়া যাবে না তখন তারা হয়তো বুঝতে পারে যে আমাদের গাছ লাগানোটা কতটা দরকার কতটা প্রয়োজন তার জন্যে অনেক রকম চ্যালেঞ্জ হয়ে আসে আমরা গাছ লাগাতে পারি না প্রকৃতি সম্পদের ওপর আমরা ভালো রকম মানে ভাবি না যে আছে আছে হবে হবে গাছ আছে তো গাছ থাকলে কী হবে যখন আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে গাছ থাকলে আমাদের কতটা উপকার হবে তখন হয়তো তারাও মনে ভাববে যে না আমরা গাছ লাগাতে দিই নি তার কারণ আমরা ভুল করেছি তাই বলা যেতে পারে যে সবাই সবুজ বাঁচাও এবং সবুজ লাগাও অর্থাৎ সবাই গাছ লাগাও